ঝাড়গ্রাম সম্প্রদায়ে খেলার গুরুত্ব সম্পর্কে গ্রামীণ জনগণের মতামত অনেকই আছে যেমন ঝাড়গ্রাম জেলাতে ফুটবল খেলাটাই বেশি আকর্ষণীয় বা ফুটবল খেলাটাই তারা পছন্দ করে ঝাড়গ্রাম জেলায় ফুটবল খেলাটাই বেশি প্রচলিত ফুটবল খেলাটাই জনগণদের ভালো লাগে তাই ফুটবল খেলা কোথাও অনুষ্ঠান হলে কোনো ক্লাব খেলা দিলে বা অনুষ্ঠান হলে আগে ঝাড়গ্রাম মানুষরা জনগণরা আগে যায় কারণ সেটাতে তারা খুবই ভালোবাসে ফুটবল খেলাটা ধরুন মতামত অনেকই আছে ফুটবল খেলাটা তাদের যেমন ভালোও লাগে তেমনই ফুটবল যারা খেলে সে খেলোয়াড়দেরকেও ভালো লাগে কোনো খেলোয়াড়দের যদি আর্থিক দিক থেকে ফ্যামেলি বা পরিবারের দিক থেকে আর্থিক দিক থেকে যদি খারাপ অবস্থা হয় তারা সে জনগণ তাদের জনগণ এমনই ভালো তারা আর্থিক দিক থেকে সাহায্য করে যেমন ধরুন খেলার ক্ষেত্রে লাগে বুট জার্সি মজা এসব হাতের গ্লাব্স এসব লাগলে তারা এসব দিয়ে সাহায্য করে যাতে সে খেলোয়াড়রা খেলে খেলে ভালো উঁচু পর্যায়ে উঠতে পারে রাস্তায় এগিয়ে যেতে পারে তাদের ঝাড়গ্রাম জেলাটা যেন উন্নত হতে পারে এই জন্য ঝাড়গ্রাম জেলাকে উন্নত করার জন্য এই জন্য জনগণ মতামত নিয়ে সবাইকে সাহায্য করে যাতে সবাই ভালোভাবে বাঁচতে পারে এবং ভালোভাবে খেলাধুলা চালিয়ে যেতে পারে